হ্যাঁ আমার প্রিয় বই আছে এবং এটি আমি অনেকবার পড়েছি এই বইটি অনেকবার পড়েছি যেটি আমার খুবই প্রিয় সেই বইটি হলো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি যেটা পুরোটাই বাংলা ভাষায় রচিত এখানে রবীন্দ্রনাথের লেখা অনেক কবিতা রয়েছে এছাড়াও রয়েছে রবীন্দ্রনাথ প্রাকৃতিক প্রকৃতিকে বা সেখানকার মানুষজনকে কীভাবে ফুটিয়ে তুলেছে পুরোটাই ওই গীতাঞ্জলি বইতে রয়েছে এই কারণে গীতাঞ্জলি বইটি আমি অনেকবার পড়েছি এবং এই কারণেই আমার বইটি অনেক প্রিয়